আমার রান্নাঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতির প্রথম যেটি হলো সেটি হলো বৈদ্যুতিক প্লেটসহ মাল্টি বার্নার চুল্লি একটি গ্যাসের চুল্লি প্রতিটি রান্নাঘরের একটি অপরিহার্য সরঞ্জাম এটা ছাড়া রান্নাঘর অসম্পূর্ণ অতএব অনেক বার্নারসহ একটি আধুনিক গ্যাসের চুল্লি ঐতিহ্যবাহী দুই বার্নার গ্যাসের চুল্লির চেয়ে বেশি মূল্যবান এবং সময় সাশ্রয়ী একসাথে অনেক খাবার রান্না করা আপনার জন্য সহায়ক একটি খাবার রান্না করার সময় আপনারা অনেক সময় বাঁচান বিশেষত একটি সমন্বিত বৈদ্যুতিক প্লেট বা গরম করার যন্ত্রসহ একটি গ্যাসের চুল্লি পান যা খাবার গরম করা বা রান্না করার জন্য উপযোগী আধুনিক গ্যাসের চুল্লি পরিষ্কার রক্ষণা বেক্ষণ এবং পরিচালনার জন্য কম প্রচেষ্টার প্রয়োজন এটি উচ্চ নিরাপত্তা রেটিংয়ের জন্যও পরিচিত কারণ দুটো এবং ইগনিশন কারণও কোনো সম্ভাবনার যত্ন নেওয়া হয় একটি পরিচিতশীল চে চেহারা এবং এটি পরিচালনা সহজতার জন্য রান্নাঘরে কাউন্টার টপে আপনারা গ্যাস চুল্লি ইন্সটল করুন এটা হলো আজকা আজকের দিনে কিন্তু যখন এটি ছিলো না তখন আমরা ব্যবহার করতাম উনান যেটা আমরা জ্বালাতাম কাঠ কয়লা বা ধানের ভুষো দিয়ে আগুন লাগিয়ে এটা আমরা ব্যবহার করতাম এবার আমরা চলে যাবো দ্বিতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে দ্বিতীয় বৈদ্যুতিক যন্ত্রপাতিটি হলো বহুমুখী রেফ্রিজারেটার একটি বহুমুখী রেফ্রিজারেটার আপনার জীবনকে সহজ করতে বিভিন্ন বৈশিষ্ট্যসহ আসে এগুলি কেবলমাত্র আপনার শাক সবজি এবং ফল সংরক্ষণ বা বরফ তৈরি করার ইউনিট নয় তবে কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য এবং বিকল্পের সাথে আসে পরিবারের আকার এবং এতে আপনি যে পরিমাণ খাবার রাখবেন সেই অনুযায়ী একটি ফ্রিজ বেছে নিন স্মার্ট রেফ্রিজারেটারের কিছু বহুমুখী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাপমাত্রা কাস্টোমাইজেশান নমনীয় কাম্পার্টমেন্ট বিভিন্ন ফুড জোন এবং পাওয়ার সেভিং অপশন আপনি আপনার রান্নাঘরের সাজসজ্জার সাথে মেলে একটি রঙ এবং ফিনিশ বাছাই করতে পারেন আপনি এটি রান্নাঘরের এক পাশে রাখতে পারেন বা এটি একটি পরিশীলত চেহারা দিয়ে রান্নাঘরের কেবিনেটের সাথে লাগিয়ে নিতে পারেন এটি হলো এখনকার দিনে কিন্তু আজ থেকে অনেক বছর আগে যখন এটি ছিলো না তখন ওটা ব্যবহার করতাম কাঠের একটি কেস যার মধ্যে আমরা রাখতাম সব খাবার যা হয়তো অনেক দিন চলতো না কিন্তু যদি আমি সকালে রান্না করি সেটা খুব ভালোভাবেই রাত্রিবেলা খাওয়া যেতো এবার চলে যাবো আমার তিন নম্বর বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে তিন নম্বর বৈদ্যুতিক যন্ত্রটি হলো ফুড প্রসেসার আপনি একটি খাদ্য প্রসেসারের সাহায্যে আপনার খাবার তৈরির সময়কে ব্যাপকভাবে কমাতে পারেন আপনার পেস্ট বা চাটনি করার জন্য এটি শুধুমাত্র একটি মিক্সার বা গ্রাইন্ডার নয় এটি আপনার মশলা পিষে আয়দা মাখানো ময়দা মাখানো শাক সবজি কাটা জুস পেস্ট ইত্যাদি তৈরি করার জন্য একটি বহুমুখী যন্ত্র আধুনিক খাদ্য প্রসেসারটি আপনার প্রয়োজন অনুসারে বিভিন্ন জিনিস করার জন্য একাধিক বিকল্পের সাথে অনেক বৈচিত্র্যের মধ্যে আসে ব্যবহারের সুবিধার জন্য আপনি কাছাকাছি বৈদ্যুতিক সরবরাহসহ একটি পৃথক স্থান বা সেলফে ফুড প্রসেসার ইন্সটল করতে পারেন এটা হলো এখনকার দিনে কিন্তু যখন এটা ছিলো না তখন আমরা ব্যবহার করতাম বহুল প্রচলিত শিলনোড়া যেটা অনেক সময় সাপেক্ষ এবং অনেক কষ্টের একটা প্রসেস ছিলো আমরা চলে যাবো এবার প্রচলিত মাইক্রোওয়েভ চার নম্বর বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে একটি প্রচলিত মাইক্রোওয়েভ এটি মাল্টি ফাংশানাল ডিভাইস এটি শুধুমাত্র খাবার পুনরায় গরম করতে সহায়ক নয় আপনি আপনার কেক বেক করতে পারেন খাবার রান্না করতে পারেন গ্রিল করতে পিজা তৈরি করতে এবং আরো অনেক কিছু করতে পারেন এটি সুবিধাজনক অপারেশানের জন্য বিভিন্ন ব্যবহারকারী বান্ধব রান্নার বিকল্পগুলির ম সাথে আসে রান্না করার সহজ গরম করা পরিষ্কার করা এবং পালাক্রমে কাজ করা আপনার রান্নাকে আনন্দদায়ক করে তুলেছে জায়গা বাঁচাতে কিচেন আইল্যান্ডে বসে না থেকে যেখানে কিচেন কেবিনেট বা কাউন্টারের নিচে মাইক্রোওয়েভ ড্রয়ার তৈরি করা এটি আপনার রান্নাঘরকে ফ্যাশানেবেল দেখাবে এবং আপনার কর্মক্ষেত্রকেও আরো কার্যকরী করে তুলবে এটা হল এখনকার দিনে কিন্তু যখন এটা ছিলো না তখন আমরা ব্যবহার করতাম কাঠ কয়লা দিয়ে বানানো একটি যন্ত্র যার মধ্যে আমরা রেখে দিতাম খাবার এবং সেটা ঠিক এইভাবেই গরম হয়ে যেতো ওয়াটার পিউরিফায়ার যেটা আমাদের পাঁচ নম্বর বৈদ্যুতিক যন্ত্রপাতি একটি অ অস্পষ্ট কলের জল সরবরাহের সাথে আজকাল বিশুদ্ধ জল একটি প্রয়োজনীয়তা ফুটোনো ঠান্ডা করে এবং তারপর জল পান করা একটি ক্লান্তিকর সময় সাপেক্ষ প্রক্রিয়া আরও সুবিধাজনক সমাধান হলো আপনার বাড়ির জন্য একটি ওয়াটার পিউরিফায়ার পাওয়া আধুনিক ওয়াটার পিউরিফায়ারের বিভিন্ন আকার এবং প্রযুক্তির ধরনে আসে বিভিন্ন চাহিদা পূরণ করে ওয়াটার পিউরিফায়ার ব্যবহার করা বর্তমান ব্যস্ত জীবনধারার জন্য সুবিধাজনক এটি সময় বাঁচায় ন্যূনতম রক্ষণা বেক্ষণের সাথে বিশুদ্ধ এবং নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা দেয় জল সরবরাহের কাছাকাছি একটি নির্দিষ্ট জায়গা এটি ইনস্টল করুন এবং পুনরায় ব্যবহারের জন্য জল সংগ্রহ করার বিকল্প যখন এটি ছিলো না তখন আমরা ব্যবহার করতাম মাটির কলসি যেটা কা জলকে ঠান্ডাও রাখতো এবং পরিষ্কারও রাখতো ছ নম্বর বৈদ্যুতিক যন্ত্রপাতিটি হলো ডিশ ওয়াশার আপনি আপনার পরিবারের জন্য অনেক খাবার রান্না করতে ভালোবাসেন কিন্তু পরে নোংরা খাবারের বোঝা দেখে আপনি বিরক্ত হন থালা বাসন পরিষ্কার করা প্রত্যেকের সবচেয়ে কম প্রিয় রান্নাঘরের কাজ অতএব রান্নার প্রক্রিয়াটা সহজ করা এবং ডিশ ওয়াশার দিয়ে এটিকে আরো উপযোগ্য করার সময় এসেছে আধুনিক ডিশ ওয়াশার বিভিন্ন প্রয়োজনের জন্য বিভিন্ন মডেলে পাওয়া যায় প্যানগুলির শক্ত স্ক্রাবিং থেকে শুরু করে কাঁচের পাত্রের জন্য মৃদু পরিষ্কার করা পর্যন্ত এটি চলন্ত যারক এবং ওয়াশিং প্রোগ্রামগুলির সাহায্যে সব কিছু করতে পারে আপনার মডিউলার রান্নাঘরের স্থান এবং প্রয়োজন অনুসারে একটি পূর্ণ আকার ওয়াশ ডিশ ওয়াশার থেকে একটি স্লিম লাইন মিডিলের মডেলের মডেল বেছে নিন কিন্তু যখন এটা ছিল না তখন আমরা ব্যবহার করতাম লোহার জালওয়ালা একটা পিস যেটা দিয়ে আমরা খুবই কষ্টের মাধ্যমে থালা বাসন পরিষ্কার করতাম এয়ার ফ্রায়ার যেটা আমাদের সাত নম্বর রান্নাঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশিরভাগ মানুষ ভাজা খাবার পছন্দ করেন যদিও তারা স্বাস্থ্যের কারণে তেল সম্পর্কে সচেতন একটি এয়ার ফ্রায়ার আপনার ভাজা খাবারের আকাঙ্ক্ষা মেটাতে একটি স্বাস্থ্যকর বর এয়ার ফ্রায়ারের ন্যূনতম তেলে চিকেন থেকে ফ্রেঞ্চ ফ্রাই এবং পিঁয়াজ থেকে আং আংটি থেকে সামোসা সব কিছু ভাজতে পারে